সরকারি প্রকল্পগুলি হলো যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যেমন লক্ষ্মীর ভান্ডার আমরা লক্ষ্মীর ভান্ডার করার জন্য আমরা আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েত এদের কাছ থেকে আমরা সাহায্য নিই এবং লক্ষ্মীর ভান্ডার থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি আর সেই সাহায্য থেকে আমাদের অনেক উপকার হয়েছে আমাদের নিজেদের সংসারের আর এবং যেমন কন্যাশ্রী কন্যাশ্রী করার জন্য আমাদের স্কুলের স্কুল থেকে আমরা সাহায্য পাই আমাদের মাস্টারমশাইরা আমাদেরকে সাহায্য করে এবং আমাদের গ্রামের প্রধান পঞ্চায়েতদের থেকে সাহায্য করে এবং আমরা সেটাকে আবেদন করতে পারি আর হলো যেমন কন্যাশ্রী করার জন্য আমাদের মিনিমাম আঠেরো বছর দরকার আঠেরো বছর ছাড়া আমাদের কন্যাশ্রী প্রকল্প হয় না আর সেই কন্যাশ্রী থেকেও আমরা অনেক উপকার পেয়েছি যেমন রূপশ্রী রূপশ্রী করতে গেলে যখন আমাদের পরিবারের কোনো মেয়ের বিয়ে হয় সেখান থেকে আমরা রূপশ্রী সেকা আবেদন করি আর সেখান থেকে আমাদের কিছু টাকা দেয় এই সেই টাকা থেকে আমাদের পরিবারের অনেকটা উপকার হয়ে থাকে